ভারতের তুলা শিল্পর সবথেকে বিখ্যাত হচ্ছে গুজরাট তো রাজ্যের অর্থনীতির ওপর কতটা প্রভাব ফেলে এই শিল্প বলতে দেখুন প্রভাব তো অবশ্যই ফেলে সেখানে তুলো রপ্তানি হয় সেখানে অবশ্যই তার ডিমান্ড আছে

তো তুলা অবশ্যই আর কি সবারই দরকার এবং সবাই আর কি অনেক লেপ বলেন তারপর বালিশ বালিশ থেকে শুরু করে লেপ থেকে পাশ বালিশ তারপর গদি এইসব আর কি মোটামুটি তুলো থেকেই তৈরি করা হয় তো তুলো মানুষের অত্যন্ত প্রয়োজন তো আর কি যখন তুলো চারিদিকে যখন সাপ্লাই হয় তো ওটা আপনার গুজরাট থেকে আর কি হয় তো গুজরাটে তুলোর আর কি রাজ্যের শিল্প এটা বিখ্যাত শিল্প তো এইসব শিল্প আমাদের এই এই এলাকায় চলে আসে এই শিল্প কর্মস্থানে উন্নতির ক্ষেত্রে কতটা হাত রয়েছে বলতে অনেকটাই হাত রয়েছে দেখুন আপনি কোনো দেশ থেকে আপনি কোনো জিনিস আর কি রপ্তানি পাচ্ছেন তো অবশ্যই সেখানে সেই জিনিসের ডিমান্ড থাকবে কারণ আপনি সেই মাল তো বিদেশ দেশে ছ বেরিয়ে যাচ্ছে তো আর কি অবশ্যই ডিমান্ডের মধ্যে থাকবে তো আর কী বলব তো এটাই আর কি হাত রয়েছে তুলা জিনিসটা আপনার খুব হালকা জিনিস কিন্তু খুব মানে আর কি সবারই দরকার হয় তো এটাই আর কি আমি মনে করি যে কর্মসংস্থা কর্মসংস্থার উন্নতির ক্ষেত্রে অনেকটাই আর কি দরকার